একদমই তাই এখনকার সংবাদপত্রে কোনো রকম গ্রামীণ সংবাদ সঠিকভাবে চিত্রিত হয় না এখনকার বিভিন্ন সংবাদমাধ্যমের মূল বিষয় যেন রাজনীতি রাজনৈতিকবিদরা কোথায় কি করছে কখন কে কি বলছে কার ঘরে কত টাকা ধরা পরলো কে কীভাবে জীবন যাপন করছে বিলাসবহুল জীবন যাপন এবং বিভিন্ন চিত্রশিল্পীরা যেভাবে তাদের জীবন যাপন করছে সেই সব তুলে ধরা হচ্ছে এখন সংবাদমাধ্যমের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে মিডিয়াতে আমাদের গ্রামীণ জীবনের কিছু কিছু হতাশা গ্রামীণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে কোনোরকম ধারণা কোনোদিন দেওয়া হয়নি আজও দেওয়া হয় না ঠিক আছে মানুষ কীভাবে মানুষের দাবি কি সাধারণ মানুষের কি চায় চাহিদা মানুষের যুব সম্প্রদায় কি চাইছে মানুষের শিক্ষা ব্যবস্থা কোনদিকে যাচ্ছে মানুষ কীভাবে তার আগামী জীবন কাটাবে সেই সব নিয়ে ধারণা এখনকার মিডিয়া তুলে ধরে না মিডিয়া যেন রাজনৈতিক দলগুলির প্রথাগত এক মানে পেশাগত এক সদস্যে পরিণত হয়েছে ফেলো কড়ি মাখো তেলের মতো দিচ্ছে রাজনৈতিক নেতারা সংবাদমাধ্যম সেগুলি এবং একই প্রতিবেদন প্রতি মুহুর্তে পর পর দেখিয়েই যাচ্ছে যার কোনোরকম মতলব নেই আমাদের সমাজের সাথে